ভারতে অনেক প্রধান ধর্মীয় তীর্থস্থান রয়েছে যার মধ্যে কালীঘাট দক্ষিণেশ্বর বক্রেশ্বর তারাপীঠ বাবা তারকেশ্বর কাশী গয়া এসব অনেক ধর্মীয় তীর্থস্থান রয়েছে তাতে মানুষ অনেকে তীর্থ করতে যায় বেড়াতে যায় তারপরে কালী মায়ের মন্দিরে পুজো দিতে যায় অনেকে মাকে দেখার জন্য সকাল থেকে লাইন দিয়ে মায়ের পুজো দেয় মায়ের আশীর্বাদ নেয় তারপর শ্রাবণ মাসে বাবা তারকেশ্বরে অনেক মানুষ অনেক ভক্তের সমাগম হয় যারা পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে যেয়ে বাবার মাথায় জল ঢালে বাবার আশীর্বাদ নেয় দক্ষিণেশ্বরে মানুষ অনেকে বেড়াতে যায় গয়া যায় মানুষ অনেকের তীর্থ করার জন্য মানুষ গয়া কাশী এ সব মক্কা মদিনা এ সব মানুষ বেড়াতে যায়